দশ হাজার তিনশো পনেরো এক লাখ তিনশো পঁয়ত্রিশ তিন লাখ চার হাজার পাঁচশো পঁচাত্তর পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ পাঁচ লাখ সতেরো হাজার তিনশো একুশ